আমি দাদার রেস্টুরেন্ট থেকে দু প্লেট চিকেন গার্লিক একটা চিকেন বিরিয়ানি আর একটা মাটন হান্ডি অর্ডার দিয়েছিলাম এখান এখানে দেওয়া ডেলিভারির প্রকৃতি কিছু আমার এখানে বার্ণপুর পুরাহাটে আমার বাড়ির সামনে ডেলিভারির টাইমিং বোধহয় ঠিকঠাকই ছিল মানে ঠিক সময়ই দিয়ে গেছে এবং খাবারগুলোও খুব ভালো ছিল গরম গরম খাবার ছিল আর খুবই টেস্টি এবং ভালো খেতে ছিল